হ্যালো কে বলছেন ও হ্যাঁ বল কৃষ্ণা ঠিক আছে ঠিকই বলেছিস কবে সেই করোনা থেকে একই ভাব কত কাজ করাচ্ছে পয়সাও সেই রকম দিচ্ছে না নোংরা মহিলা বাড়িতেও অসুবিধা করছে তবে তুই আমি গেলে কি হবে আরও সব দিদিদেরকে সবাইকেই বলব বলে একদিন সবাই মিলে অফিসে গেলে খুব ভালোই হয় তো কবে যাবি করলে সবাই রাজিই হবে কারণ সেদিনে আলোচনা হচ্ছিল সব জায়গায় সবেরই বেতন বাড়ছে শুধু আমাদের এই ছোটো কর্মীগুলোর কোনো মতেই বেতন বাড়াচ্ছে না খুব অসুবিধাও হচ্ছে সময়ও বেশি আর পাঁশকুড়ায় তো এই নালাগুলোয় এত নোংরা দেখতেই তো পাচ্ছিস কীভাবে কষ্ট করতে হচ্ছে সারা দিন হ্যাঁ আমি আমি গত পরশু দিন কাজে আসতে একটু দেরি হয়ে গেছে এখানকার আশেপাশের বাসিন্দারা এমন খারাপ ব্যবহার করল বলছে এখানে ব্লিচিং পাউডার দেননি কিছু দেননি আর আমি বলছি সব দিনই এটা ঠিক সময়ে দেওয়া হয় কই কোনো দিন তো বলেননি আজকেই একটু দেরি হয়েছে দিয়ে মানে বাসিন্দাদের কথা শুনে মনে হলো যে সত্যিই এত কষ্ট করে সারা দিন পরিশ্রম করি অথচ এত বেতন কম একটুও ভালো লাগছে না কাজ করতে সবাই মিলে আন্দোলন না করলে হবে না এক দিন সময় করে পৌরসভার অফিসে গিয়ে বলতে হবে তাছাড়া উপর থেকে সব টাকা দিয়ে দিচ্ছে শুধুই আমাদের দুমাস তিন মাস ছাড়া যে কেন টাকা দিচ্ছে এটা যদি মাসে মাস দিয়ে দেয় খুব তো সামান্য বেতন ঠিক আছে এক দিন তাহলে সবাই একসঙ্গে আলোচনা করে বসে তারপর একটা আমরা অভিযান করব ঠিক আছে রাখ